আমি স্বাস্থ্যকেন্দ্র থেকে বলছি আপনি একজন গৃহবধূ বলছেন বলছি আপনার শরীর ঠিক আছে আপনার পরিবারের সকলের শরীর ভালো আছে ও আম আসলে হচ্ছে এখন সবার ক্যানসার হচ্ছে তো তাই এখন সবার ওই ব্রেস্ট ক্যানসার হচ্ছে তো তাই আমরা আর কি শুনছিলাম ও আপনি ভালো আছেন আপনার কি বুকে ব্যথা হচ্ছে শরীরে আর কোথাও ব্যথা যন্ত্রণা হচ্ছে না তো আর পরিবারের কারোর কিছু হচ্ছে না তো ব্যথা যন্ত্রণা হ্যাঁ বলুন স্বাস্থ্যকেন্দ্র যেতে হবে আর ভালো চিকিৎসা করতে হবে আর বলছি আপনার যদি এরকম কিছু হয় তো আপনি স্বাস্থ্যকেন্দ্রে চলে আসুন বা আপনার আশেপাশে কারোর যদি এরকম কোনো সমস্যা হয় তো স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেবেন আচ্ছা রাখছি তাহলে